পশ্চিমবঙ্গে প্রধান নাগরিক পরিষেবা হল অ্যাম্বুলেন্স এছাড়াও ক্লাবে ক্লাবে অ্যাম্বুলেন্স দেওয়া রয়েছে তাতে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে যদি গ্রামের মানুষ কেউ অসুস্থ হয়ে পড়ে সেই ক্লাব থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সেই অ্যাম্বুলেন্সে করে নাগরিকদেরকে হসপিটালে পৌঁছে দেওয়া হয় সেই হসপিটালে গিয়ে তারা পরিষেবা পায় এবং সেখানে গিয়ে সবকিছু ব্যবস্থা হয় এছাড়াও গ্রামে গ্রামে স্বাস্থ্যসাথীর ব্যবস্থা দুয়ারে সরকারের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড এছাড়া নানারকমের সুবিধা দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে মানুষ এখন অনেক সুবিধা পায়